হ্যাঁ বলুন বলুন বলুন ফ্রি আছি বলুন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ও ওই যে সেই সাইন্স একজিবিশানের কথা হচ্ছিলো না হ্যাঁ হচ্ছে বলছিলেন ওটা ও ওই যে ওটা মানে উনিশ উনিশ থেকে হ্যাঁ উনিশে আগস্ট থেকে টোয়েন্টি ফাইভ উনিশ থেকে পঁচিশে আগস্ট আপনি আসছেন তো স্যার ওইটাই হেড স্যার বলছিলেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি যত দূর শুনলাম আমি যত দূর শুনলাম যে ছাত্ররা তো বেশিরভাগই ওই কাজে ব্যস্ত রয়ে মানুষে থাকবে তাদের একটা প্রস্তুতি আছে এবার আমি যত দূর শুনছি যে প্রথম দুটো ক্লাস হয়তো হবে এবার তারপরে হ্যাঁ যতো দূর সম্ভব পরেরগুলো হবে না প্রথম দুটো পিরিয়ড করাচ্ছে মনে হয় আরে প্রথম দুটো পিরিয়ড আমাদের নিতে হবে আর কি তারপরে এবার ওদের ওই দিকে মনে হয় যেতে হবে ওদের সঙ্গে শুরু হবে হয়তো তারপর আর কি ওই ফাইভ সিক্স সেভেনরা যেহেতু একটু তুলনামূলক ছোটো বলে ওদেরকে মনে হয় আপাতত বাদ দেওয়া হয়েছে হ্যাঁ ওই আপনার ক্লাস থেকেই শুরু হচ্ছে ক্লাস সেভেনের ক্লাস টিচার তো ও ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত ওরাই ওদেরকেই করা হচ্ছে আপাতত ফাইভ সিক্স আবার যখন পরের বছর হয়তো হ্যাঁ এইবারে যেটা বলছিলে যে ওই ইয়ে প্রতিটা ক্লাস থেকে মনে হয় তিনটে করে গ্রুপ করেছে আর তিনটে গ্রুপ থেকে আলাদা আলাদা টপিক দিয়ে দিয়েছে হ্যাঁ ওই তিনটে করে মনে হয় গ্রুপ করছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওই আমাদের একদম সেমিনার হলেতেই অ্যা সেমিনার হলেতেই হচ্ছে শুনলাম উনিশ তারিখ থেকে সেমিনার হলে তার আগে সব ছেলে পুলেরা প্রস্তুতি নেবে হুম আমাদেরও থাকতে হবে বলছিলো সব স্যারেদেরই থাকতে হবে বলছিলো গাইডেন্সের জন্যে এবার দেখা যাক

মনে হয় ওই যারা মানে হয়তো প্রাইজে ওই মে ইয়ে মেডেল আর বই হয়তো দেবে এবার ওই শেষ দিন হয়তো কোনো অতিথিকে আনলো যতো দূর শুনছি সেই ওই প্রাক্তন প্রধান শিক্ষক তাকেই হয়তো আনা হবে তিনি হয়তো আসছেন ওই বই এবং মেডেল হয়তো থাকছে যে যেই যে পো সাইন্স প্রজেক্টগুলো ভালো হচ্ছে সেগুলোর জন্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার